শম্পা বলছি আমাদের এখানে কটা রেস্টুরেন্ট আছে রে ও পনেরোটা তা সব কটা রেস্টুরেন্টই কি ভালো তা তুই কোন রেস্টুরেন্টায় যাস সব থেকে বেশি ও তা এখানে কি ও অনলাইনে পেমেন্ট টেমেন্ট দেয় অনলাইনে ডেলিভারি দেয় না দেয় না ও তা আমার অনলাইনে ডেলিভারি লাগত আমি এখন যেতে পারছি না তো সেই জন্য বলছিলাম তা তুই এখন কোথায় তুই একটু দেখতে পারবি ঠিক আছে ঠিক আছে আমি গিয়ে দেখছি আচ্ছা ওই রেস্টুরেন্টটা কোথায় যোগেশগঞ্জ যোগেশগঞ্জে কোন গলিতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি দেখি এই তো ভেজ চাউমিন দেব ওখানে দামের দিক থেকে কী রকম নেয় রে খুব কম দামের মধ্যে পাওয়া যায় তাহলে তো ভালো হুম ঠিক আছে ঠিক আছে